হ্যাঁ হ্যালো অসীমাদি আমি ট্রেলার্সের দোকান থেকে বলছি বলছি আপনার হাজবেন্ডের যে প্যান্টের মাপটা দিয়ে গেলেন ওটা তো প্যান্ট করতে দিয়েছেন কিন্তু মাপ কী নোবো সেটা আপনার হাজবেন্ডকে না আনলে তো করতে পারছি না হয় আপনার হাজবেন্ডকে পাঠিয়ে দিন আর না হয় আপনি মাপটা পাঠিয়ে দিন আচ্ছা দু একদিনের মধ্যে বললে হবে না আপনি এক কাজ করুন সামনের সপ্তাহে অবশ্যই পাঠাতে হবে কারণ তারপরে এবারে পুজোর প্রচুর কাজ আসবে তো তখন আমরা করতে পারবো না আর আচ্ছা একটু তাড়াতাড়ি করলে ভালো হয় কারণ এখন কাজ অল্প আছে এই সময় করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব কিছু আছে আপনাদের যা চাইবেন সব আছে চুড়িদার আছে আর দোপাট্টা সব কিছু হ্যাঁ হ্যাঁ আগে দোকানে আসুন তো তারপর কথা হবে দাম অবশ্যই কম নেবো ওকে রাখি ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে রাখ রাখলাম হ্যাঁ